আমি আজ গোসাইবাজার থেকে বাসস্ট্যান্ড যাওয়ার জন্য একটা গাড়ি ভাড়া করেছিলাম সেই গাড়িটার টাইম দিয়েছিলাম দশটায় সে গাড়িটা এখন বাজছে দশটা দ তিরিশ তো এখনও পর্যন্ত গাড়িটা আসেনা সেটা আমি জানতে চাই